পরিবহন ব্যবস্থা সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ঠিক ঠাক পাই না যখন আমাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আমরা তক্ষুনি ফোন করি কিন্তু সেটা ঠিক টাইমে পৌঁছায় না তার জন্য আমাদেরকে নিজেদেরকে মারুতি ভাড়া করে রুগীকে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দিতে হয় কারণ অ্যাম্বুলেন্স ঠিক টাইমে আসে না তাছাড়া হসপিটাল যাওয়ার পথে রাস্তা প্রচণ্ড খারাপ সেখানে যেতে আমাদের অনেকটা টাইম লেগে যায় রুগী তখন আরও অসুস্থ হয়ে পরবে সেই দিকটা দেখার জন্য আমাদেরকে তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে নিয়ে চলে যেতে হয় সেখানে যেয়ে ওয়ার্ড বয়ের সাথে কথা বলার পর যখন আমি ইমার্জেন্সিতে ঢুকব ডাক্তারবাবু দেখা পেতে দেখা পেতে তো অনেক দেরি তখন রুগী আরো মানে অবস্থা একদম শেষ সীমায় পৌঁছে যায় আর হসপিটালের রাস্তা আমাদের বাড়ি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাই হসপিটাল যাওয়ার পথে ঘোরপথে আমাদেরকে যেতে হয় রাস্তায় প্রচুর জ্যাম থাকে রাস্তার মধ্যে অনেক কিছু কাজ হতে থাকে তাই গাড়ির সত্ত্বর যোগাযোগ আমরা পারি না সেইখানে যেয়ে ডাক্তারদের সাথে কথা বলে ভর্তি করতে করতে হসপিটালে আমাদের রুগীর মরণাপন্ন অবস্থা হয়ে যায় তাই আমরা চাই এটার তাড়াতাড়ি একটা সুযোগ্য ব্যবস্থা হোক